ঘুরতে গিয়েছিলাম সেখানে খাবার দাবার নিরামিষ খাবার দাবার ছিল বা মহারাষ্ট্রে গিয়েছিলাম সেখানে খাবার যাচাই করে দেখতে হবে কেমন খাবার খাবার তো খেলে হয় না খাবার দেখতে খাবার দেওয়া হয় না খাবারটা খেলে যেন সুস্থভাবে থাকা যায় খাবারটা মানুষের তো মেন জিনিস হয়ে দাঁড়ায় খাবারটা আবার খেতে খেতে দেখা যাচ্ছে অনেক সময় অনেক জায়গায় ঘুরতে গিয়ে খাওয়ার খাওয়ার জন্য দেখতে হয় অনেক হোটেল থাকে সেখানেও হোটেলগুলোর যাচাই করে নিতে হয় যে সে খাবারটা শুদ্ধ কেমন খাবার শুদ্ধ না হলে তো খাওয়া যায় না খাবার শুদ্ধ হলে খেলে ভালো হয়

ভ্রমণের সময় খাবারটা খেলে ভালো অ্যাকচুয়েলি খাবারটা হচ্ছে সুস্থ থাকার জন্য খাবারটা খেলে ভালো হয় অনেক খাবার আছে শুদ্ধভাবে তৈরি হয় না এ ভ্রমণের সময় আলাদা আলাদা যেমন তেমন ভাবে করে দেয় এগুলো দেখে খেতে হয় এই হচ্ছে ইয়ে আর ভ্রমণের সময় দেখা যাচ্ছে কী খাবার দাবার তো সবসময় খাবার দাবার ঢেকে রাখা হয় না খাওয়া দাওয়া আলগা হয় দেখে খাওয়া ভালো অ্যাকচুয়েলি এ হচ্ছে আর